হ্যাঁ আমি জলের মোটর খারাপ হয়ে গিয়েছে তার জন্য ফোন করছিলাম হ্যাঁ তো মোটরটা আমি লাগিয়েছিলাম এক বছর মতো হবে তারপর দেখছি লাগানোর পরে জল খুব আস্তে উঠত এখন দেখছি একদমই উঠছে না এক থেকে দুই দিন জোরে জোরে ওঠার পরে তারপর থেকে ধীরে ধীরে কমতে থাকে যেমন প্রথমে ওই পনেরো মিনিট মতো সময় লাগলে তারপরে কুড়ি মিনিট এখন তো এক ঘণ্টা দেড় ঘণ্টা দুঘণ্টা পর্যন্ত চলে যায় এক ট্যাঙ্ক ভর্তি করতে না না আপনার দোকান থেকে না

জায়গাটা হচ্ছে একদম তমলুক বাস স্ট্যান্ড আছে না তমলুক বাস স্ট্যান্ডের পেছনের দিকেই আমাদের বাড়ি মোটরটি খারাপ হয়েছে আর বাড়ির পাখাটিও একটু প্রবলেম হচ্ছিল পাখা আস্তে ঘুরছে খুবই আস্তে ঘুরছে ওইটাও যদি একটু দেখে দিতে পারেন না না শুধু এই দুটোই খারাপ হয়েছে সিলিং সিলিং ফ্যানই আর মোটরটাকে সারাতে কীরকম কী খরচ আসবে দাদা না দাদা বলছিলাম যে মোটরটা সারানো যাবে না কোনো ভাবে আচ্ছা তাহলে আপনি আসুন তাহলে এসে দেখবেন কবে আসবেন তাহলে তাহলে কালকে কখন আসবেন টাইমটা বললে আচ্ছা তাহলে তাই আসবেন আচ্ছা ঠিক আছে দাদা